হ্যাঁ আমরা বর্ষাকালে প্রচুর মাছ ধরি কারণ বর্ষাকালে দেখি প্রতিদিন প্রায় অনবরত বৃষ্টি হয় যার ফলে চারদিকে পুকুর খাল সমস্ত পুরো ভেসে যায় এবং চারদিকের মাছ আমাদের এখানটায় খাল আছে সেই খালে জল হয় এবং আমরা আমাদের গ্রামের সবাই জাল নিয়ে সেই সম সেই খালে মাছ ধরতে যায় এবং সেই মাছগুলি বাড়িতে এসে বাঁশের তৈরি একটি বাক্সর মধ্যে জাগিয়ে রেখে দিই এবং সেই মাছটি পরবর্তীকালে আবার বাজারে বিক্রি করি বিক্রি করি আমি জল দূষণের কারণে অনেক পরিবর্তন হয়েছে যেমন এই এ বছরেই ধরো আমাদের পুকুরে হঠাৎ দেখা যাচ্ছে যে মাছগুলি ভাসছে কেন ভাসছে সে কারণ আমরা লক্ষ্য করে দেখলাম যে আমাদের পুকুরের জলটি কেমন নীল হয়ে গিয়েছে এবং আমরা বুঝলাম যে আমাদের পুকুরের জল দূষণ হয়ে গিয়েছে এই পুকুরের মাছ আর রাখা যাবে না এবং সেই মাছগুলি আমরা সাথে সাথে জাল ফেলে মাছগুলি ধরে নিয়ে কাঠের তৈরি বাক্সতে করে পাশের পুকুরে রেখে দিয়েছি যাতে সেই মাছগুলি আমরা বাজারে বিক্রি করে কিছু টাকা পাই সেই পাশের পুকুরে রেখে দিয়েছি দেখি পাশের পুকুরের জল ছিল মোটামুটি ভালোই ছিল কিন্তু সূর্যের তাপ যে এতটা পড়ছে দেখি পুকুরের জল ধীরে ধীরে কমে আসছে যার ফলে সেই মাছগুলি এত গরম পড়ছে সূর্য সূর্যের তাপে পুকুরের জল এত গরম পড়ছে যে মাছগুলি বেঁচে থাকার পক্ষে আর সম্ভব নয় এবং মাছগুলি মারা যায়